বিভিন্ন ঋতুর উপরে ভিত্তি করে উদ্ভিদের জন্য আমি যে সতর্কতা অবলম্বন করতে চাই সেগুলি হলো যে এই যে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে কী প্রচণ্ড রোদের কারণে আমরা যদি একটা বটগাছ বা আম গাছ বড়ো বড়ো গাছ যেগুলো অশথ গাছ এইগুলো কি আমাদেরকে ছায়া প্রদান করে এবং তার ছায়ায় এসে আমাদের কি জীবন জুড়ায় আমরা কিন্তু শান্তির পাই এবং ঠান্ডা শীতল পরিবেশও কিন্তু হয় তো সে কারণে আমরা ওই ঋতুতে কিন্তু ওই গাছকে আমরা লাগাতে পারি লাগিয়ে কিন্তু আমরা ওই গাছের ছায়ায় কিন্তু এসে আমাদের কিন্তু মানে শরীরের যে ঠান্ডা উপভোগ যে বাতাস সে কিন্তু আমরা উপভোগ করতে পারি এবং বর্ষাকালে তো সেরকম কিছু গাছ তো হয় না তো বর্ষাকালের ক্ষেত্রে কী প্রচণ্ড জলের কারণে অনেক কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে যায় এবং শীতকালে যে গাছ হয় ফুলের গাছ হয় প্রত্যেকটা ফুল কিন্তু শীতকালেও খুব সুন্দরভাবে ফুটে যেমন গোলাপ ফুল গাঁদা ফুল সমস্ত কিছু ফুল যে সবগুলো ফুল রয়েছে ডালিয়া থেকে রজনীগন্ধা থেকে সম শুরু করে সমস্ত কিছু ফুল কিন্তু এই শীতকালে কিন্তু ও পাওয়া যায় মানে এত সুন্দর শুধু কি ফুল প্রচণ্ড শাক সবজি যে আমরা ফুলকপি বাঁধাকপি তারপরে গাজর বিট মুলো এসব কিছু কিন্তু আমরা কড়াইশুঁটি ক্যাপসিকাম সমস্ত কিছু কিন্তু বিনস কং কিন্তু আমরা এই শীতকালেই পেয়ে থাকি বিভিন্ন কিন্তু আমরা উদ্ভিজ এই উদ্ভিদের এই কিন্তু এ কি কিন্তু আমরা পেয়ে থাকি কিন্তু এইগুলোকে আমাদের কি সতর্কতা করতে হবে কীরকম না প্রয়োজনীয় সময়ে তাদেরকে জল দেওয়া মিশ্র সার দেয়া এবং ওষুধ দেয়া যাতে পোকায় না কেটে ফেলে দেয় যাতে রোগ না হয় হ্যাঁ অনেক কিছু সবজিতে যেমন অনেক কিছু রোগ আসে তারক্ষেত্রে সবজি মারা যায় সবজিগুলো নষ্ট হয়ে যায় সেগুলো যেন না হয় আর বড়ো বড়ো গাছ যখন লাগানো হয় তাতে বেড়া দিতে হবে নাহলে কিন্তু ছাগল গরুতে খেয়ে নিবে তো এইসব সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হয় তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ঋতুতেই কিন্তু প্রত্যেকটা উদ্ভিদ কিন্তু আমাদেরকে সর্বদাই কী করে পরিবেশ সুন্দর সুস্থ সুন্দর এবং সুন্দরময় করে তুলতে সাহায্য করে